বিদ্যুতের কিছু বিপদ সম্পর্কে সচেতন হওয়া উচিত সকলকে যেমন এখন বিদ্যুৎ হল এমন একটি জিনিস মানুষের জীবন কেড়ে নিতে পারে যে জিনিস মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সেটি যেমন ভিজে গায়েের সুইচে হাত দেওয়া উচিত নয় এবং বাড়িতে কোনো মেন সুইচ থাকলে যেন পড়ে যায় বাড়িতে কোনো মেন সুইচ যতে পড়ে যায় এবং কোনো কাউকে যদি দেখা যায় যে সে তাকে শর্ট লেগেছে তখন সেই মহূর্তে তাকে কোনো বাঁশ বা শুকনো কাঠ দিয়ে তাকে তার বিদ্যুৎ লাগা সেই জায়গাটা থেকে ফেলে দিয়েই তাকে গরম গায়ে ঠান্ডা জল না দিয়ে গরম কিছু দিয়ে তাকে জড়িয়ে রেখে দিতে হবে এবং গরম দুধ খাওয়াতে হবে ওর সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল নিয়ে যেতে হবে যাতে তার জীবনটা বেঁচে যায়